আমি আমার নিজস্ব ধর্ম হিন্দু আমি হিন্দু ধর্ম মেনে চলি এবং আমার ধর্মে ধর্ম আমাকে হচ্ছে যোগা বা উপোস করতে বা একাদশী পালন করতে বলে যেটা আমার শরীরকে এবং মনকে সতেজ রাখতে খুবই সাহায্য করে এবং আমি সেটা নিয়মিত যোগা প্র্যাকটিস করি এবং যার মেডিটেশান করি যার ফলে আমার মন এবং হচ্ছে আমার ইয়ে মার কনসেন্ট্রেশন একাগ্রতা ঠিক থাকে